হ্যাঁ আমি মনে করি বাংলা ভাষায় প্রতিনিধিত্ব লাভ করে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঙালিরা বাস করে বাংলা ভাষা ছাড়াও অন্য কোনো ভাষায় মিডিয়া বা শিক্ষাব্যবস্থা হলে বাঙালিরা কিছুই বুঝতে পারতো না এবং শিক্ষা্যবস্থা বা মিডিয়া চলতো না